চিড়িয়াখানায় গিয়েছিলাম ফটোগুলো হেভি সুন্দর সুন্দর তুলেছিলো ফটো আমার এলাদের এখানে একটা রাজুদা আছে রাজুদা হচ্ছে ফটোগোগুলো বার করে দেয় রাজুদার কাছ থেকে ফোন পেয়ে ফটোগুলো পাঠিয়ে দিয়েছি আমি বলেছি রাজুদা যে তুমি ফটোগুলো গুছিয়ে গুছিয়ে কত সুন্দর করে সাজিয়ে বার করে দেবে ফটোগ্রাফ করে দেবে টাঙানোর জন্যে তা রাজুদা অনেক কটা বা সেগুলো ভালো ভালো ফটো আমি দিছি রাজুদা সেগুলো করে দিয়েছি একবারে দীঘায় ঘুরতে গিয়েছিলাম দীঘায় ঘুরতে গিয়েছিলাম ফটো তুলেছি একটা ফটো যা খারাপ হয়েছে তাছাড়া সব ফটোগোগুলোও ভালো হয়েছে ফটো ওই জন্য করে ওই ফটোগুলো রাজুদার কাছে দিচ্ছি একবার ভালো করে কত সুন্দর করে সেজিয়ে দিয়েছে ফের এবার করে ওই ঘুরতে গিয়েছিলাম চিড়িয়াখানায় চিড়িয়াখানায় ফটো ফটো তুলেছি আমি ফটো তুলি আমার চাচি থাকে চাচিরও ফটো তুলে দিতে বলি আমার চাচির পাশে দাঁড়ায় অন্যজনাকে কাউকে বলি ফটো তুলে দাও যে ফটোটা যে দিতে পারবো টাঙাতে পারবো আমরাও ঘরেতে সাজিয়ে রেখে দেবো তা আমার রাজুদার কাছে এসে বলেছিলাম যে ফটোগোগুলো ভালোভাবে বার করে দেবে সুন্দর করে ভালো করে গ্রাফ করে দেবে আমরা টাঙাতে পারবো যাতে সেজিয়ে রেখে দিতে পারবো আমাদের শোকেস আছে একটা শোকেশে কত সুন্দর ফটো করে রেখে দিছি কুচকে কুচকে দেওয়ালে মেরে রেখে দিচ্ছি কত সুন্দর কত সুন্দর সুন্দর ফটোর লাগে এবার করে হাওড়াইতে গিয়েছিলাম হাওড়ায় একটা আমার দিদির বাড়ি আছে ওখানে একটা পার্ক আছে পার্ক এতে ফটো তুুলছিলাম কত সুন্দর ফটো ওই একটা রাজুদা তখন ছিল না একটা কাকার কাছে দিয়েছেি ওই কাকাটাও ফটো বার করে কাকাটার বলেছি যে এই ফটোটা তুমি বার করে দাও কাকা তখন বলছে বলে হ্যাঁ ঠিক আছে আমি ফটোটা ঠিকই বার করে দিচ্ছি সুন্দর করে বার করে দিয়েছে কত সুন্দর লাগছে ফটোটা আমি বলি কাকা তুমি হেবি সুন্দর ফটোটা বার কর তো আমি বলি এবার থেকে তোমার কাছেও দেবো রাজুদার কাছেও দেবো রাজুদার কাছে রাজুদার ছিল নি ওই জন্য করে রাজুদার কাছে দিনে তোমার কাছে দিয়েছি ওই জন্য করে কাকা বলেছে ভালোভাই ফটো তুলে আমার কাছে দেবে আমি ভালোভাই ফটো সাজিয়ে বার করে দেবো